আমরা গভীর সমুদ্রে বঙ্গোপসাগরে আমরা মাছ ধরতে যাই এবং সেখানে যার ফলে আমরা বন্ধুবান্ধব অনেকজন মিলে আমরা মাছ ধরতে যাই আমরা অনেক খাবার মানে অনেক দিন থাকার কারণে আমরা অনেক খাবার প্যাকিং করে নিয়েছিলাম কারণ ওখানে থাকার জন্য খাবার দাবার খেয়ে থাকতে হবে এবং আমরা মাছ যখন ধরতে যাই তখন হচ্ছে বিশাল আকারে একটা ঝড় আসে আমরা ভেবেছিলাম ঝড়টা কিছুক্ষণের মধ্যে থেমে যাবে তাই আমরা জাল ফেলে আমরা যে যে ওখানে ছিলাম তারপর দেখলাম যে সময়ের সাথে সাথে যে ঝড়টা থামছে না আরো বাড়ছে সেই কারণে আমরা আশেপাশে দীঘা থাকার কারণে দীঘায় আমরা এসে প্রাণ বাঁচাই এবং সেখানে দু দিন থাকার পর আমরা আবার সেই জায়গায় যাই গিয়ে দেখি যে জালটা সেই একই ভাবে সেখানে আছে এবং জালে যে মাছগুলো পড়েছিল সেই মাছগুলো সব মারা গিয়েছে কারণ আমরা হচ্ছে পচা মাছ বা মরা মাছ আমরা বাজারে তো বিক্রি হবে না তার কারণে আমরা মাছগুলো ফেলে জালটা আবার নিয়ে আমরা বাড়ি চলে আসি